সংবাদপত্র আর নিউজ চ্যানেলের মধ্যে পার্থক্য হলো সংবাদপত্রে বা ম্যাগাজিনে যেটা থাকে সেটা আমাদেরকে পড়ে পড়ে বুঝতে হয় আর সেটা একটু অসুবিধাও হয় পড়ে সব জিনিস বোঝা আর নিউজের মাধ্যমে হলে সেটা সরাসরি আমরা দেখতে পাই মানে নিউজে যদি কোনো বা টিভিতে যদি আমরা কোনো একটা খবর দেখি সেটা আমাদের চোখের সামনে ফুটে ওঠে এবং সেটা আরো বুঝতে বেশি সুবিধা হয় আর দ্বিতীয় হলো যে সংবাদ সংবাদ মাধ্যমে কোনো ঘটনা মানে যখন ঘটে তার মানে সঙ্গে সঙ্গে বা সাথে সাথে সেটা আমরা দেখতে পাইনা বা জানতেও পারি না কিন্তু যদি নিউজের মাধ্যমে হয় সেটা সরাসরি আমরা সেটা দেখতে পাই এবং মানে তৎক্ষণাৎ সেটা আমরা জানতে পারি এবং সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা হয় আর তাছাড়া কোনো একটা ঘটনা সংবাদ মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে বা জানতে অনেক সময় লাগে কিন্তু নিউজ চ্যানেলের ক্ষেত্রে সেটা হয় না কারণ কোনো একটা ঘটনা যখন ঘটে তা সরাসরি চারিদিকে ছড়িয়ে যায় এবং মানুষ সেটা সরাসরি দেখতে পায় এবং খুব কম সময়ের মধ্যে সে ঘটনা সবার মধ্যে ছড়িয়ে পড়ে আর এই এই দুটো দুটো বিষয়ে আমি মানে সংবাদপত্র এবং নিউজ চ্যানেলে দুটোকেই আমি বিশ্বাস করি কারণ দুটোর মাধ্যমেই কিছু ভালো কিছু খারাপ আছে তাই এটা হচ্ছে যে আমার কাছে দুটো দুটো মাধ্যমেই আমার কাছে বিশ্বাসের যোগ্য